নমস্কার স্যার আপনারা সচরাচর জেনে থাকবেন আপনাদের রেস্তোরাঁ থেকে আমি প্রত্যেক দিন খাবার অর্ডার দিয়ে থাকি আপনাদেরকে আমার ঠিকানাটা জানানোর কোনো প্রয়োজন হয়ে থাকে না আপনারা সঠিক সময়ে সঠিক খাবারটি আমার সঠিক ঠিকানায় এসে পৌঁছে দিয়ে থাকেন কিন্তু বর্তমানে আমি একটি অন্য জায়গায় আছি আমার এই ঠিকানাটা আপনারা দয়া করে আমার পুরনো ঠিকানার সাথে অ্যাড করে দিন আমার এই পুরোনো ঠিকাটায় এখন আমি কয়েক দিন থাকব আমার এই পুরনো ঠিকানাতেই কয়েক দিন আপনাদেরকে খাবারটি ডেলিভারি দিতে হবে তাই আগের ঠিকানাতেই আপনারা আমার ঠিকানাটি যোগ করে রাখুন যাতে কোনো রকমে অসুবিধা না হয় আমার খাবারটি ডেলিভারি করতে এবং আপডেট করে রাখুন যাতে আমার বর্তমান ঠিকানাটি আমি আপনাদের রেস্তোরাঁ থেকে প্রতিনিয়ত যেমন খাবার অর্ডার দিতাম বর্তমানেও দেবো